আমার কাছে যে জিনিসটা রয়েছে সেটা হলো মোবাইল ফোন সেটা একদিকে খুবই ভালো একদিকে খুবই খারাপ তার কারণ বর্তমান ছেলেমেয়েরা সবসময় হাতে মোবাইল নিয়ে হলে ভিডিও দেখছে বা গেম খেলছে এই কারণে পড়াশোনোয় প্রচুর ঘাটতি হচ্ছে লেখাপড়ায় মন বসছে না এমনকি চোখেরও প্রচুর ক্ষতি হচ্ছে সে কারণে আমার মনে হয় মোবাইল ফোন খুবই ক্ষতিকারক